আমি এমনিতে ঘুত্তে যেতে খুবই পছন্দ করি তো আমি গেছিলাম এমন কিছু জায়গা হলো দার্জিলিং ও ক্ষীরাই এই দুটি আমার সব থেকে এখন পর্যন্ত ঘোরার জায়গা বেশি বলে মনে করি আমি দার্জিলিং গেছিলাম মিনিমাম আমার যখন বয়স কৈশোর বৎসর তখন আমি গেছিলাম তখন আমার মানে বয়সটা খুবই কম ছিলো তো সেই সময় বাড়ির সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম দার্জিলিং দার্জিলিংয়ের যে এলাকাটা এত সুন্দর লেগেছিলো সেটা আমার খুব মানে খবুই সুন্দর লেগেছিলো আমি সেখানে গিয়ে আম ওখানকার পরিবেশ ওখানকার জিনিস মানে ওখানকার যেই ভালোবাসাটা সেটা আমি অনুভব করেছিলাম দার্জিলিংয়ের প্রতি একটা আলাদাই ফিলিংস এসেছিলো দার্জিলিংটাকে দেখে আমার খুবই ভালো লাগছিলো প্রথমে ভেবেছিলাম হয়তো খুবই ঠান্ডা হবে কিন্তু আমরা যেই সময়টা গেছিলাম সেই সময়টা খুব একটা ঠান্ডা ছিলো না তো সেই জন্য আমাদের ঘুরতে অনেকটা সুবিধা হয়েছিলো আমরা সমস্ত জায়গা ঘুরে দেখেছিলাম এমনকি ওখানের যে সূর্য উদয় থেকে সূর্যাস্ত সবটাই আমরা কিন্তু সেখানে থেকে দেখেছিলাম এরপরে আসি ক্ষীরাই ক্ষীরাইটা হল পাঁশকুড়া সাইডের দিকে তো ওইখানে যখন গেছিলাম ক্ষীরাই হচ্ছে বাংলার ফুল বাগান তো সেখানে আমি ফুল ওখানে ফুল চাষ হয় সমস্ত রকমের ফুল ওখানে চাষ হয় তো ওইখানে গিয়ে ফুলের বাগানে আমি গেছিলাম তো ফুল দেখে জানোই তো ফুল দেখলে মহিলাদের অনেকটা আন্তরিক ভিতরে ভালোবাসা জেগে ওঠে তো সেই রকমই ফুল আমরা এমনিতে খুব ভালোবাসি সেইখানে যেহেতু ফুল হয় ক্ষীরাইয়ে তো সেইখানে ওই ফুলের বাগান দেখতে গিয়েছিলাম প্রচুর ঘুরেছিলাম সারাদিনের একটি ট্রাভেলিং ট্যুর ছিলো সকালবেলা বেরিয়ে গেছিলাম রাত্রেবেলা ঘুরে ছিলাম আর দার্জিলিংটা যখন গেছিলাম তখন তো ওখানে এমনিতেই চার পাঁচদিন হাতে নিয়ে বেরোতে হয় তো আমরা গিয়েছিলাম একদিন রাতে আরেকদিন যেতে পুরোটাই গিয়েছিলাম তারপরে দুদিন ঘু থেকে তিন দিনের দিন আবার বেরিয়ে চলে এসেছিলাম তো এইভাবেই আমাদের ট্যুরগুলি কমপ্লিট হয়